হ্যালো আচ্ছা আমি কি এখানে সুস্বাস্থ্য যোগা সেন্টারের স্যারের সঙ্গে কথা বলছি স্যার আমি আমার নাম বন্দনা আমি একটু যোগা নিয়ে আপনার সেন্টারে করতে চাই তো আপনি যদি দয়া করে আপনারা কখন কখন করান যোগা সেন্টারে যোগা তাহলে আমি একটু উপকৃত হতাম ঠিক আছে ঠিক আছে স্যার কিন্তু আমি তো একটা অফিসে চাকরি করি আমার সকাল দশটা থেকে অফিস বুঝতেই পারছেন আমি বাড়িতে আমার সংসার আছে রান্নাবান্না করতে হয় তাহলে তো সকালের দিকটা আমার একটু খুবই অসুবিধা হ্যাঁ এবং বিকেলেও আমি ফিরি প্রায় সাতটা সাড়ে সাতটা তারপরে যে আপনি সময় বললেন সেখানে আমার পক্ষে বাড়িতে সামলে যাওয়া খুবই একটু অসুবিধা তো যদি আপনি কি কোন অনলাইন ক্লাস করান তাহলে আমার পক্ষে খুব সুবিধা হত এবং আপনার ট্রেনিংটা আমি নিতে খুব ইচ্ছুক আপনার কাছে শিখতে সেই জন্য আপনাকে বলছিলাম অসুবিধা বুঝতে পারছি স্যার এইসব ক্লাসগুলো তো সামনাসামনি হলেই ভালো হয় তাহলে শেখাটা আপনার শিক্ষণটা প্রশিক্ষণটা ভালো হয় কিন্তু আমার দিকটাও ভেবেই আমি যদি আপনাকে পরবর্তীতে যদি আপনি কোন অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারেন তাহলে দয়া করে যদি আমাকে একটুখানি জানান তাহলে আমি খুব উপকৃত হই এবং আপনার থেকে শিক্ষা নিতে চাই প্রশিক্ষণটা একটু ভেবে দেখবেন তাহলে সময় নিয়ে যদি কোন সময় একটা এক ঘন্টার একটা স্লট বার করা যায় কোনোভাবে যদি আপনি সময় বার করতে পারেন তাহলে খুবই খুবই উপকৃত হই একটু ভেবে দেখবেন যদি হয় তাহলে পরবর্তীতে আমাকে জানাবেন এই নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার সময় কোন বার করতে পারেন তাহলে যদি আমাকে জানান খুব উপকার হয় ঠিক আছে স্যার

ঠিক আছে স্যার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে একটু ভেবে দেখবেন স্যার আমার দিকটা চিন্তা করে ঠিক আছে আর আপনার নম্বরটা কি আমি কাউকে দিতে পারি যে এখানে অনলাইনে ক্লাস হতে পারে বা কিছু তাহলে তারাও যদি যোগাযোগ করে একটা গ্রুপ তৈরি করতে পারি আমরা তাহলেও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমিও দেখছি ঠিক আছে ঠিক আছে স্যার রাখছি আমি তাহলে হ্যাঁ হুম